বিবেচনা মানে আমি ধরো ধরো কেউ ডাক্তার হলো আমি ডাক্তার হলাম ডাক্তার হলেই ডাক্তার প্রথম পড়াশোনা করতে হয় ভালোভাবে পড়াশোনা করতে হবে প্রথম পড়াশোনা করে তারপর তোমার পড়াশোনা ভালোভাবে আগে করে মাধ্যমিক টুয়েলভ অবধি পড়ে টড়ে নিয়ে ভালোভাবে পড়াশোনা করে তারপর ডাক্তার হতে চাই ডাক্তারের বিষয়ে পড়াশোনা করতে হবে ডাক্তারির বিষয় নিয়ে সব কিছু পড়ে যেরম মানে ডাক্তার ডাক্তারের বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে তারপর ক আমি স্কুলের মাস্টার হবো মাস্টারের বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে আমি ধরো পুলিশের চাকরি পুলিশের চাকরি করতে গেলে পুলিশের ট্যালেন্টও দিতে হয় পুলিশের চাকরি মানে ট্যালেন্ট এটা ওটা সব কিছু মানে যে যার বিষয় সে সেইটাই নিয়ে পড়ি মানে ঘাটাঘাঁটি পড়াশোনা ওই সবই করতে হয়